বই ছাড়া পত্রিকা পড়ি মাঝেসাঝে পড়ি কিন্তু ব্লগ ব্লগ আমার আমি করি না কিন্তু আমার ভালো লাগে দেখি আমি ফোনে দেখতে বেশ ভালোই লাগে সবসময় বই গল্পের গল্পের বই তো ভালো লাগে না সবসময় কি আর গল্পের বই পড়তে ভালো লাগে সব সময় কি মুড কি একরকম থাকে মাঝেসাঝে একটু ব্লগও দেখি বিভিন্ন রকমের সেগুলো বেশ একটু ভালোও লাগে একটু দেখতে ইন্টারেস্টও লাগে বেশ কত রকমের ব্লগ ফোনে দেখি সবাই বিভিন্ন এক একজন এক এক রকমের ব্লগ ভিডিও করে সেগুলো দেখি বেশ এক একজনের এক একরকম তা তো ভালোই লাগে দেখতে সবসময় পত্রিকা পড়া হয় না যদিও মাঝেসাঝে পড়ি টুকটাক সবরকম সবসময় গল্পের বই তো আর ভালো লাগে না পড়তে যখন মনে হল যে একটু ব্লগ ভিডিও দেখি তখন একটু দেখি বা যখন মনে হয় কিংবা একটু পত্রিকাটা পড়ি এই তখন একটু সেটা পড়ি যখন যেটা মনে চায় সবসময় একই রকম তো ভালো লাগে না যখন যেটা মনে হয় তখন যেটা ভালো লাগে তখন সেটাই করি ব্লগ ভিডিওটা দেখি